হ্যালো আচ্ছা আপনাদের ট্রাভেল এজেন্সি বৃন্দাবন যাব প্যা প্যাকেজটা যদি একটু বলেন কাইন্ডলি

আমি ফ্যামিলিসুদ্ধ যাব যদি ভাড়াটা একটু বলেন সমস্ত কিছু ফেসি আমরা ওই চারজন আছি আচ্ছা থাকা খাওয়া এই সমস্ত স আর একটু ভালো করে যদি বলেন আর আচ্ছা আর গাইডলাইনস মানে ঘোরাঘুরি যদি ওগুলো কি আপনারাই দেবেন মানে ওখান থেকে সাইটসিইংগুলো যে ঘুরব ঠুরব ওগুলো তো আপনারাই দেবেন সব

আরেকটু কম করতে পারবেন না টাকাটা যেন একটু বেশিই মনে হচ্ছে আর একটু কম করলে আচ্ছা ঠিক আছে তাহলে বৃন্দাবন থেকে মথুরা আর বৃন্দাবন থেকে মথুরা যাব তার পরে মথুরা থেকে বারসানা নন্দগাঁও এগুলো গোকুল টোকুল এগুলো সব ঘুরব সমস্ত কিছুই আমাদের একটু বলবেন টাকা পয়সাটা আরেকটু ভালো করে বললে ভালো হয় কতটা ঠিক নেবে নেবেন ওকে ঠিক আছে থ্যাংক ইউ দিদি রাখছি